আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি প্রথমত আমার বাড়ির সামনাসামনি যে নার্সারি আছে সেই নার্সারিতে যাই গিয়ে নার্সারিতে যে ছেলেটি থাকে সেই আমার ছেলের বন্ধু ওই জন্য ওর কাছ থেকে আমি পরামর্শ খুব ভালোই পাই ও আমাকে বলে দেয় কীভাবে কী করবো কীভাবে গাছটার পরিচর্যা করবো ওর কাছ থেকে তো আমি পরামর্শ পাইই এছাড়াও আমি পরামর্শ পাই আমারই নিজের দেওর ছোট দেওরের সারের দোকান আছে ওরা এই নিয়ে অনেক বেশি পড়াশোনা করে গাছ সম্বন্ধে কোন গাছের জন্য কী করতে হবে কখন কী দিতে হবে সারের গাছের তো বিভিন্ন রকমের খাবারের প্রয়োজন হয় শুধু মাটিতে তো আর গাছ হয় না যার জন্য ওদেরকে এই নিয়ে অনেক পড়াশোনা করতে হয় তো ওর যেহেতু সারের দোকান ওর কাছ থেকে আমি খুব ভালোই পরামর্শ পাই ও আমাকে বলে দেয় গাছটার অনেকসময় পাতাগুলোর মধ্যে ছিটেফোঁটা দাগ হয়ে যায় সেই দাগগুলো কী রোগের থেকে হচ্ছে ওরা ওটা ভালো বলতে পারে ওরা সেইরকম ওষুধ দেয় আমাকে যে এই সময়ে এই ওষুধটা দেওয়া দরকার তো ও যেরকম বলে আমি সেরকম দিই যার জন্য আমার গাছের পরিচর্যা কোনও অসুবিধা হয় না আবার অনেকসময় কী হয় গাছে দেখা যায় যে গাছটা সেরকম গ্রোথ হচ্ছে না তখনও ওর কাছেই পরামর্শ নিই যে এখন আমি কী সার প্রয়োগ করবো ও যেরকমটা বলে সেরকমটা দিয়ে দেখেছি যে আমার গাছে ঠিক আবার মানে ভালো স্বাস্থ্য হয়ে যায় যার জন্য আমি আর বাইরে কোথাও যাই না আমার দেওরের কাছ থেকে পরামর্শ নিই আর আমার ওই যে বাড়ির সামনাসামনি নার্সারি থেকেই পরামর্শ নিই